ভারতের বেশিরভাগ স্থানই আমার বাইকে করে ঘোরা হয়নি বাইকে করে ঘোরাটার আনন্দ লাগলেও কিন্তু বাইকে বেশি দূর পর্যন্ত যাওয়াটা সম্ভব না বাইকে বেশি দূর পর্যন্ত যেতে গেলে আমাদের খরচ অনেকটাই পরিমাণ বেড়ে যায় এবং দীর্ঘ সময়ও খরচা হয় সেই জন্য বাইকে করে বেশি দূর পর্যন্ত আমার যাওয়া হয়নি বাইকে করে ঘুরতে যাওয়ার জন্য আমি অবশ্যই রেকমেন্ড যে কোনো পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকারতে যদি আমরা বাইকে করে যাই সেখানে পাহাড়ে ওঠা বা নামার জন্য অন্যান্য যে সমস্ত গাড়ির ব্যবস্থা থাকে সেখানের সেই স্থানীয় গাড়িতে আমাদেরকে আশা করতে হবে না সে স্থানীয় গাড়িতে আমরা গেলে তাদের সময় মতোই আমাদেরকে যেতে হবে এবং ঘুরে আসতে হবে কিন্তু পাহাড়ের মধ্যে যে সমস্ত জিনিসপত্তগুলি থাকে যে সমস্ত ঘোরার স্থানগুলি থাকে দর্শনীয় স্থানগুলি সেই দর্শনীয় স্থানগুলি সেই সময়ের মধ্যে অনুভব করা পুরোপুরি সম্ভব না তাই আমি যো মনে করি যদি আমরা সেই সমস্ত জায়গাগুলিকে বাইকে করে যাই তখন সেই স্থানগুলি আমরা আমাদের পছন্দ মতো ঘুরতে পারি এবং যতোক্ষণ খুশি সেই স্থানের মধ্যে টাইম শেষ করতে আসতে পারি এই জন্য বাইকে করে যাওয়ার জন্য আমি অবশ্যই রেকমেন্ড করবো যে কোনো পাহাড়ি জায়গায় তাছাড়া যেই সমস্ত পার্কগুলি রয়েছে সে পার্কগুলি যাওয়ার জন্য আমি অবশ্যই বাইক রেকমেন্ড করবো কারণ পার্কে যাওয়া আমরা যদি বাইকে করে যাই তখন সেটি আমাদের পুরো পার্কটি বাইকে করে ঘুরতে কাজে লাগে কিন্তু পার্কের মধ্যে বাইক ছাড়া আর অন্যান্য যে গাড়িগুলো তেমন ঢুকতে দেয় না তাই যে কোনো পার্ক বা পাহাড়ি এলাকায় যাওয়ার জন্য আমি বাইককে রেকমেন্ড করবো অবশ্যই